বাংলা থেকে বা ভাষায় কিছু অনুবাদ করতে হয়েছে কারণ আমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা থেকে বা ভাষায় কিছু অনুবাদ করতে হয়েছে যেহেতু মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা থেকে বা ভাষায় কিছু অনুবাদ করতে হয় সেই জন্য আমাদের টিউশন মাস্টার আমাদের বাংলা থেকে বা ভাষায় কিছু অনুবাাদ করতে শিখিয়েছে অনেকগুলো তার মধ্যে আমিও প্র্যাকটিস করেছিলাম সবগুলো তা যার জন্য আমি মাধ্যমিক পরীক্ষাতে বাংলা থেকে ভাষায় কিছু অনুবাদ করতে পেরেছি এবং এ বিষয়ে আমার অভিজ্ঞতা খুব ভালোই ছিল কারণ আমার প্রিপারেশন খুব ভালো ছিল